পুরুলিয়া জেলার পালিত প্রধান সাংস্কৃতিক উৎসবগুলি হল ছৌ নাচ টুসু পরব করম পরব রাত রাস উৎসব চড়ক পুজো মনসা পূজা তা এদের মধ্যে স্থানীয় ঐতিহ্য বিশ্বাসভা প্রতিফলিত করে কিছু কিছু উল্লেখযোগ্য পরব হলো যেমন টুসু উৎসব টুসু বা মকর পরব একটি লোকউৎসব যা বাংলা অগ্রহায়ণের মাসে শেষ দিনে শুরু হয় আর শেষ হয় পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তির পুণ্য লগ্নে টুসু এক লৌকিক দেবী যা কুমারী হিসাবে কল্পনা করা হয় বলে প্রধানত কুমারী মেয়েরা টুসু পূজার প্রধান ব্রতী ও উদ্যোগী হয় এটি ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা ইত্যাদি জেলায় অনুষ্ঠিত হয় এছাড়াও করম পরব ভারতের ঝাড়খন্ড বিহার মধ্যপ্রদেশ ছত্তিশগড় আসাম উড়িষ্যা পশ্চিমবঙ্গ রাজ্য এবং বাংলাদেশ ও নেপালেও পালিত হয় এটি ফসল কাটার উৎসব করম উৎসবে করম দেবতার উপাসনা করা হয় যিনি শক্তি যুব যৌবনের দেবতা করম পরব ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের পুরুলিয়া জেলা ঝাড়গ্রাম জেলা বাঁকুড়া জেলা পশ্চিম মেদিনীপুর জেলা এর কুর্মিভুজ ভূমিজ রাজপুত সড়াক লোহার বাউরি বি বিরহর বির্নিয়া খেওয়াড় ইত্যাদি ইত্যাদি সম্প্রদায় আরণ্যক ও কৃষিভিত্তিক লোকউৎসব হচ্ছে